ছোটোবেলা থেকে আমি শহরে মানুষ একবার আমি আমার বাবার সাথে গ্রামে জেঠুর বাড়িতে বেড়াতে আসছিলাম সেখানে গিয়ে সবুজ গাছপালা সবজি আমাকে খুব অনুপ্রাণিত করেছিলো এবং আমি বিকেলের দিকে বা সকালের দিকে ওখানে সবুজ গাছপালার ফুল ফল এবং তাজা সবজির রান্না খেতে খুব পছন্দ করেছিলাম এবার ও জেঠুর খুব বড়ো একটা বাগান বাড়ি আছে সেই বাগান বাড়িতে অনেক কিছু চাষ হয়েছিলো যেমন লাউ কুমড়ো ঝিঙে পটল এরপর ভিন্ন ভিন্ন ফলের গাছও ছিলো যেমন পেয়ারা আপেল তেঁতুল কুল এই সব গাছের তাজা ফল খেয়ে আমি খুব নিজেকে আনন্দিত উপভোগ করছিলাম তারপর মনে মনে ভাবছিলাম যদি আমাদের বাড়িতেও এরকম যদি ছোটো খাটো যদি একটা বাগান তৈরি করা যেতো বাবাকে বলে তাহলে খুব ভালো হতো কিন্তু আমাদের সেই রকম জায়গাও নেই তারপর আমি একটু বড়ো হওয়ার পর বাবার সহযোগিতায় গ্রামের দিকে একটা জায়গা কিনি এবং সেখানে গিয়ে অনেকটা প্রথমে মাটি ফেলতে হয়েছে তারপর মাটিটা অতোটা ভালো ছিলো না জৈব সার দিয়ে আস্তে আস্তে সবুজায়নের মানে ভিন্ন ভিন্ন ঘাস প্রথম প্রথম ফুলের গাছ চাষ করছিলাম ফুলের গাছের পর ধীরে ধীরে বৃক্ষ জাতীয় গাছ যেমন আম জাম কাঁঠাল পেয়ারা কিছু কিছু গাছ লাগিয়েছিলাম তারপরে সবজি পেঁয়াজ লঙ্কা তারপর কুমড়ো ইত্যাদি ফল আমাকে খুব ভালো লেগেছিলো এরপর আমি সেই ফল নিয়ে মাঝে মধ্যে আমার শহরের যে দাদারা রয়েছে তাদের কাছে যেতাম তারাও তারাও খুব আনন্দিত হতো বলতো জেনে নিজের বাগানের ফল আমি বলছি হ্যাঁ দাদা খেয়ে দেখ কেমন আমরা যে বাজারের বিষযুক্ত যে খাবার খাচ্ছি তার থেকে অনেক অনেক গুণে পুষ্টিকর এবং সুস্বাদু এবং তারা খেয়ে বলেছিলো হ্যাঁরে ভাই খুব সুস্বাদু তাহলে তোর বাগানে ভালো করে চাষ করবি এবং আমরাও মাঝে মধ্যে বাগানে গিয়ে বাগান বাড়ি দেখে আসবো এবং পরবর্তী দিনে জেঠুর কাছেও অনেক সহযোগিতা নিতাম পাশাপাশি যে কাকু জেঠু বা দাদুরা থাকতেন বা চাষিরা যারা থাকতেন তাদের কাছে জিজ্ঞাসা করতাম আমি তো আর সব জানতাম না আমি শহরের ছেলে ধীরে ধীরে একটা বড়ো বাগান বাড়ি করেছিলাম এরপর এক সময় ওখানে আমি একটা ছোট্টো করে বাড়ি করার জন্য বাবাকে বলেছিলাম বাবা আস্তে আস্তে ওখানে আমাকে একটা বাগান বাড়ি বাগান করে দিয়েছিলেন করেরও পরে ও একটা বাড়ি করে দিয়েছিলেন সে বাড়িতে আমি থাকতাম সারা দিন রাত মুক্ত অক্সিজেন তারপর পশু পাখির ডাক ইত্যাদি আমাকে খুব অনুপ্রাণিত করতো আমি শহরে যাওয়া প্রায় ভুলেই গিয়েছিলাম এরপর আমি আমার কিছু বন্ধুকে অনেক সময় এখানে ডাকতাম যে আমার বাগান বাড়ি দেখে যা এখানের পরিবেশ কতোটা শীতল মনোমুগ্ধকর চিৎকার চেঁচামেচি কিছু নেই বাগানের কতোটা যে শান্তিপূর্ণ আবহাওয়া এইগুলো দেখে আমি খুব অনুপ্রাণিত হতাম